আমার মতে গ্রামীণ জনগোষ্ঠীর কৃষিশিল্পের উন্নতির জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে হবে জলসেচ ব্যবস্থা নিতে হবে সরকার থেকে যদি কোনও লোন দেওয়া হয় তাহলে চাষীরা উপকৃত হবে ফসল অনেক সময় চাষীদের নষ্ট হয়ে যায় এতে অনেক ক্ষতি হয়ে যায় এতে নানারকম ওষুধ প্রয়োগ করা দরকার সেই ওষুধ যদি সরকার থেকে দেওয়া হয় তাহলে গরীব চাষীরা উপকৃত হতে পারবে যেমন নানারকম কীটনাশক ওষুধ তাতে ফসল ভালো হবে এবং কৃষির উন্নতি ঘটবে এতে গরিব চাষীদের উপকৃত হবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে চাষীরা শহরে ফসল নিয়ে গিয়ে বিক্রি করে বেশি টাকা উপার্জন করতে পারবে এছাড়া কৃষিশিল্পে উন্নতির জন্য আরও নানারকম মাধ্যমের প্রয়োজন যাতে গরিব চাষীরা উপকৃত হতে পারবে সেদিকে সরকারের লক্ষ্য রাখা একান্তই দরকার